পশ্চিম মেদিনীপুরে জেলায় প্রধান পরিবহনগুলি হল এখানে টোটো আছে বাস আছে ট্রেনের যোগাযোগ আছে মেদিনীপুর রেল স্টেশন আছে কিন্তু বিমানবন্দর নেই টোটোগুলো বাড়ি থেকে নিয়ে যায় বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায় বাসগুলো যাতায়াত করে কিন্তু টোটোটা সবচেয়ে বেশী সুবিধা হয় এই কারণের জন্যই এখানে টোটোর চলাচল বেশী আছে বিমানবন্দর তো নেই কিন্তু ট্রেনে করে গেলে ভাড়া বাসের থেকে ভাড়া কম হয় ট্রেনে তো অনেক লোক যাতায়াত করে স্টেশন একটু দূরে ট্রেনে করে অনেক লোক যাতায়াত করে ট্রেন রাস্তাতে টোটোর পরিকল্পনাটা বেশী আছে